আমি খুব একটা বেশী রান্না করি না কিন্তু যখন রান্না করি স্বাস্থ্যকর খাবারগুলোই রান্না করি যখনই রান্না করি তখন ওই এক চামচ তেল দিয়ে কি এক চামচ কি দু চামচ একটু তেল দিয়ে রান্না করি বিভিন্ন রকমের ধরুন বিভিন্ন রকমের স্যুপ রান্না করি যেটা সা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো যেমন ভেজিটেবিল স্যুপ করেছি চিকেন স্যুপ করেছি চিকেন স্টু করেছি বিভিন্ন রকমের স্যুপ রান্না করি তারপরে যখন আমি তরকারি করি তরকারিতে এক অল্প একটু তেল দিই চিকেন যখন রান্না করি এক কিছু এক এক টাইমে চিকেন রান্না করেছি বিনা তেলে তেলই দিই নি একটুও এই এইসব খাবারগুলো খুবই স্বাস্থ্যকর যেমন গ্রীন টি করি গ্রীন টিটা আমি সকলকেই খাওয়াই মধু দিয়ে গ্রীন টি খাওয়াই সকালবেলা প্রত্যেককে এটাও খুব স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো স্যুপ যদি আমরা রাত্রেবেলা খায় স্যুপটা আমি রান্না করি রাত্রেবেলায় ভেজিটেবিল বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করি এই সবজি দিয়ে স্যুপটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বিশেষ করে রাত্রেবেলা যদি কোনো খাবারের থেকে স্যুপটা যদি খাওয়া হয় শরীরটা অনেক হালকা থাকে অনেকটা সুস্থ লাগে শরীর